আমার এলাকায় উপলব্ধ স্পোর্টস ফেসিলিটিতে যে ধরনের স্পোর্টস খেলা যেতে পারে বলে আমি মনে করি যেমন ধরুন ক্রিকেট বা ব্যাডমিন্টন বা ফুটবল হতে পারে এই খেলাধুলাগুলো মধ্যবয়সের যে ব্যক্তিরা আছে তারা এই খেলাটি বিশেষভাবে খেলতে পারবে বলে আমার মনে হয় এই খেলাধুলো করতে গেলে বিভিন্ন ধরনের সরঞ্জাম লাগবে যেমন ব্যাডমিন্টন খেলা করতে গেলে ব্যাট ব্যাট কক খেলবার জন্য একটি বড়ো মাঠ ইত্যাদি আবার ক্রিকেট খেলবার জন্য ব্যাট বল খেলার জন্য সেরকম ধরনের প্লেয়ারও লাগবে বলে আমার মনে হয়